বাড়িতে বিভিন্ন ধরনের পানীয় তৈরি করা যায় যেমন গরমকালে শরীর ঠান্ডা রাখা অত্যন্ত জরুরি আর গরমকালে যেসব খাবার বা পানীয় তার মধ্যে অন্যতম শরবত বাড়িতেই বেশ কিছু পানীয় বানিয়ে ফেলা যায় তার মধ্যে শরবত অন্যতম সেই ঘরে থাকা উপকরণ দিয়ে শরবত বানানো খুবই সহজ লস্যি বা ঘোল দই বরফ কুচি ভালো করে ফেটিয়ে তাতে নুন এবং চিনি মেশাতে হবে এরপর তাতে জল দিলেই লস্যি তৈরি হয়ে যাবে এবং তার বেলের দানা বাদ দিয়ে শাঁস বের করে চটকে নিতে হবে তাতে দই চিনি সামান্য বীট নুন লেবুর রস ও ঠান্ডা জল দিলেই বেলের শরবত তৈরি হয়ে যাবে কাঁচা আম পুদিনা মশলা সহযোগে বানিয়ে ফেলা যায় আম পোড়ার শরবত কাঁচা আম পুড়িয়ে শাঁসটা বের করে মেখে পুদিনা পাতার কুচিও মেশাতে হবে চিনি নুন মিশিয়ে শরবত পান করা যেতে পারে এবং গরমকালে আখ সহজেই পাওয়া যায় তাই আখের কিছুটা টুকরো কেটে সেটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে এবং তাতে সামান্য মিষ্টি নুন দিলেই তৈরি হয়ে যাবে আখের শরবত ও লেবু চিনি নুন সঙ্গে ঠান্ডা জল এসব উপকরণ বাড়িতে মেলে যা একসঙ্গে তৈরি করলেই লেবুর শরবত বানানো যাবে এবং পাতিলেবুর রস এক টেবিল চামচের তার সঙ্গে নুন এবং কিছুটা চিনি মেশাতে হবে এরপর ঠান্ডা জল দিলেই তৈরি হয়ে যাবে শরবত